শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসটি আমার প্রথমে পড়তে একদমই ভালো লাগছিল না কিন্তু পড়তে পড়তে আমার শ্রীকান্ত চরিত্রটি খুবই ভালো লাগে এবং আমাকে খুবই উদ্বুদ্ধ করে শ্রীকান্ত চরিত্রটি ছিল অনেকই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা যেটা পড়ে আমার মনে হয় আমার মনকে পরিবর্তন করেছিল আর এই শ্রীকান্ত চরিত্রটির সাথে এখনকার ছেলেদের অনেক বাস্তব মিল পাওয়া যায় তাই এই শেষ পর্যন্ত শ্রীকান্ত চরিত বইটি আমার খুবই ভালো লেগে গিয়েছিল